হ্যালো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য একটু দেরি হলো একটা রুমে গিয়েছিলাম তারা ডেকেছিল ওই জন্য একটু হ্যাঁ ভিতরে আসুন হ্যাঁ আসুন খুব ভালো আছে এবং খুব কম টাকা দুটো

না না আছে আছে এ সি আছে

হ্যাঁ পাওয়া যাবে তিনবেলাই পাওয়া যাবে টাকা দিলে আপনি যা চাইবেন সেটাই পাওয়া যাবে হুঁম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার যেটা পছন্দ সেটাই পাবে আমাদের হোটেলে অনেক স্টাফ আছে আপনার পছন্দ মতনই খাবার পাবেন

না না টি ভি নেই